আমি চন্দ্রকোনা টাউনে থাকি আমার মা বাবা কলকাতায় থাকে আমার মা বাবা আমার সাথে দেখা করতে কলকাতা থেকে চন্দ্রকোনা টাউনে আসতে চায় তাদের আসতে অসুবিধে হবে কারণ তারা বয়স্ক এবং অসুস্থ এই কারণে তারা বাসে বা ট্রেনে আসতে পারবে না তাই আমি তাদের জন্য একটি গাড়ি বুক করতে চাই গরমের সময় সেই গাড়িতে অবশ্যই এসি থাকতে হবে সেই এসি গাড়িতে আসতে হলে কত টাকা ভাড়া লাগবে এবং কতটা সময় লাগবে সেটা যদি আমাকে জানান তাহলে আমি খুবই উপকৃত হব